এখন যে সংবাদ মাধ্যমগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে তারা তো সংবাদ বিক্রি করে সংবাদ দেখায় না হ্যাঁ নারীদের পক্ষেই তো সেদিন কিছুদিন আগে দেখলাম যে ডাক্তারটা রেপ হয়ে মার্ডার হয়ে গিয়েছে তার জন্য সংবাদ মাধ্যম অনেক চিল্লামিল্লি করল যেই একটা অন্য সংবাদ পেল সেই অন্যদিকে সবার মন ঘুরে গেল এবং সংবাদ সেই সংবাদটা সবাই ভুলে গেল আর এই আমার মানুষরাও সেরকম সংবাদ যতদিন দেখায় ততদিন সেই জিনিসটাকে মনে রাখি তারপর আমরা ভুলে যাই একটা সংবাদ মাধ্যমের কাছে নারী এবং সংখ্যালঘু এই বিষয়টা মেইন বিষয় নয় মেইন বিষয় হলো তাদের ব্যবসা করা মুখরোচক কোনো একটা খবর পরিবেশন করা এটাই আমার মনে হয়